বিশেষ করে যারা গরু ছাগল মুরগি এগুলো চাষ করে মহিষ তাদের গোবর বা বর্জ্যগুলো সেগুলো একটা ছায়াযুক্ত জায়গায় যেখানে সূর্যের তাপ ও বৃষ্টির জল পৌঁছাতে না পারে সেটাকে পচিয়ে তারপর কিছু কেঁচো ছেড়ে দিয়ে সেটাকে কম্পোস্ট সারে তৈরি করে এবং তার বাজার মূল্য অনেক ও চাহিদাও অনেক